পশ্চিমবঙ্গে প্রধান চাষ হয় চাল গম তারপরে ফুলকপি পেয়ারা আম এইসব চাষ হয় বেশিরভাগ ঘরে রান্না হয় এই গরমকালে ভাত আমের টক আর ফুলকপি শাক এইসবই খাওয়া হয় এই গরমকালে গরমকালে বেশিরভাগ আমই খাওয়া হয় আমেরই আইটেম বেশিরভাগ হয় তারপরে শসাও আসে শসাও বিক্রি করা হয় সবচেয়ে বেশি চাহিদা এই সময় হচ্ছে আমের আমেরই সবচেয়ে বেশি চাহিদা হয় এইসময় ছোটো ছোটো যারা বিজনেস করে তারা এই সময় আমের শরবত বিক্রি করে আখের শরবত বিক্রি করে যত রকমের ফল হয় সবরকমের ফলের ফল ফলের শরবত বিক্রি করা হয় এই সময় সবচেয়ে বেশি চাহিদা হচ্ছে আমের চাহিদা সবচেয়ে বেশি আম এই সময় আম আমের টক করা হয় ঘরে রান্না বেশিরভাগ আমের টকই করা হয় ঘরে রান্না করার সময়